হ্যাঁ নারগিজা বেগম বলছেন হ্যাঁ বলছিলাম আপনি তো সাঞ্জিদার গার্জেন তো স্কুলে একটা মিটিং আছে এই তো ফার্স্ট ইউনিট টেস্ট তো হয়ে গেল তো আমরা টিচাররা মিলে মিটিং করে ঠিক করলাম যে উনিশে ফেব্রুয়ারি একটা মিটিং ডাকা হবে গার্জিয়ান মিটিং তো সেখানে আপনারা আসতে হবে হ্যাঁ উনিশ তারিখে হচ্ছে আমরা আরও যে সকল অভিভাবক অভিভাবিকা আছেন সবার সবাইকে ইনফর্ম করেছি তারা আসবে বলেছে আপনাকেও ইনফর্ম করলাম আর আপনার বাড়িতে বাচ্চাটার কি খেয়াল রাখছেন না মানে ওর পড়াশুনোর দিকে কি একটু দেখছেন না নাকি ও তাহলে কি ও পরীক্ষার হলে কি ও কি ভয় পেয়ে গিয়েছিল তাহলে হয়তো পরীক্ষার হলে ভয় পেয়ে গিয়েছে কারণ ইংরেজি অঙ্ক সেগুলো তো দেখেছেন কেমন করেছে মানে আমরা তো খাতা দেখছি এখনও তো দেওয়া হয়নি তো ভালো করেনি খুব একটা ভালো করেনি আরও যেসব টিচার আছে তাদের থেকে তাদের কাছ থেকে আমি শুনলাম যেটা হয়তো ভয় পেয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে উনিশ তারিখে আসবেন এসব বিষয়ে আরও আলোচনা হবে ঠিক আছে